আমার বাবা মা বা দাদু দিদার শিক্ষা ছিলো তবে খুব কম ছিলো না অনেক কষ্ট করে তারা পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে শিক্ষার সময় এতো নানান রকমের বই পাওয়া যেতো না তারা সরকারি একটি বই তাকেই কোনো রকমে পড়াশোনা করেছে তবু আমি মনে করি তখন যে তারা সুযোগ পায় নি তাতে যে তাদের শিক্ষার মান খুব কম ছিলো তাও নয় আমি মনে করি এখনকার শিক্ষার মানের থেকে তখনকার দিনের পড়াশোনা করা ব্যক্তিরা খুবই বুদ্ধিমানের হয় আর তাদের শিক্ষার সুযোগটা ঠিক মতো পায় নি ক কারণ তখন আর্থিক অবস্থা বা সবার পয়সা উপায় করার ক্ষমতা খুব একটা বেশি ছিলো না এখন মানুষ যেমন চারিদিকে কাজ কোরে পয়সা উপার্জন করে তখন মানুষের কৃষি আর টিউশন পড়ানো ছাড়া খুব একটা কাজ দেখা যায় নি তাই মানুষকে আর্থিক দিক থেকে খুব সমস্যার সম্মুখীন হতে দেখা গিয়েছিলো এবং আস্তে আস্তে মানুষ কাজ করে এই সমস্ত সমস্যা থেকে সমস্যাকে পেরিয়ে উঠে এখন ভালোভাবে উন্নত মানের পড়াশোনা এবং অনেক বই নাচ গান আবৃত্তি পড়াশোনার সঙ্গে সবই করতে পারছে